আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি কি না তার কথা মনে পড়লেই আমার সবার প্রথমে মনে পড়ে আমার বন্ধুর মায়ের কথা তিনি হৃদরোগে জর্জরিত ছিলেন আমি আমার বন্ধু এবং বন্ধুর বাবার সাথে তার বন্ধুর মাকে নিয়ে ভেলোর হসপিটালে তাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম ভেলোর হসপিটালে অবশ্যই হৃদরোগের জন্য খুব উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে এবং ডাক্তারাও খুব ভালো সেখানে গিয়ে আমি প্রথমে ট্রেনের যাত্রা শুরু করি তার জন্য অবশ্যই আধার কার্ড লেগেছিল আমাদের সবারই তারপর আমরা ভেলোরে পৌঁছাই এবং আমার আমাদের প্রথম কাজ যা ছিল তা হচ্ছে বন্ধুর মাকে হসপিটালে ভর্তি করা এবং তারপরে আমরা তার সেবা শুশ্রূষা করে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি আমার বন্ধুর ভরসা হতে পেরে আমার খুবই ভালো লেগেছিল এবং আমার বন্ধু আমার উপর একটি খুব গুরুত্বপূর্ণ ভার অর্পন করে খুশি হয়েছিল